আমাদের রান্নার মধ্যে আমার সবথেকে প্রিয় খাবার হচ্ছে নারকেল নাড়ু তো এই নারকেল নাড়ু জন্য প্রয়োজন একটি নারকেল আর চিনি সাধারণত আর তেমন কিছু প্রয়োজন হয় না আর এই নারকেল নাড়ুর তৈরির জন্য প্রথমে নারকেলকে ছাড়িয়ে কুড়ে চিনি দিয়ে ওর সাথে একসাথে মিশিয়ে হালকা আঁচে কিছুক্ষণ গরম করে নেওয়ার পর ওই ওই তো হয়ে যায় নারকেল নাড়ু আর এই নারকেল নাড়ু সাধারণত আমাদের প্রায় সবারিরই প্রিয় হয়ে থাকে আর এই নারকেল নাড়ু আমাদের পুজোতে প্রসাদ হিসাবেও ব্যবহার করা হয় আর এই নারকেল নাড়ু খেতে খুবই সুস্বাদু